আমার পরিবারে আমি ছাড়া আমার ছেলে কারণ ছোটোর থেকেই সে আমাকে দেখেছে আমি কীভাবে একটা বাগানেকে ফুলের বাগানকে বা ফলের বাগানকে কীভাবে যত্ন নিই পুরোটাই আমার ছেলে আমার মানে প্রত্যেকটা কাজের সাথে সে ছিলো ছোটোর থেকে সে দেখেছে কীভাবে তাতে আমি মাটিকে উর্বর মাটি করে তাতে একটা ছোট্টো গাছ এনে ছোট্টো ফুলগাছ এনে তাতে আমি পুঁতি এবং সেইখান থেকে আমি জল দিই এবং সময়ে তাকে বেড়া দিয়ে রাখি কারণ অনেক ছাগল আরে ছাগল জাতীয় পশু এসে গরু টরু এসে না খেয়ে নেয় সে যত্ন আমি সেই গাছটাকে প্রচুর যত্নভাবে তার হচ্ছে সেবা করি এবং সেই বাগানটাকে তৈরি করার সব সময় চেষ্টা করি এবং খুব সুন্দরভাবে সেটা তৈরিও হয় সেটা আমার ছেলে ছোটো থেকে তার পাঁচ বছর বয়স থেকে সে সেটাকে অনুভব করে যে মা একটা বাগানকে কীভাবে ফলের বাগান বা ফুলের বাগান কীভাবে মা একটা সংয মানে যত্ন সহকারে সেই গাছটাকে মা পুঁতছে এবং সেই গাছ থেকে পরক্ষণে খুব বড়ো বড়ো ফুল হচ্ছে এবং সেই ফুলকে মানে সেই ফুল ফুটলে পরে এত সুন্দর বাগানটা মানে দেখতে লাগে সেইভাবে বাচ্চাটা পাঁচ বছর ব্যা বয়স থেকে সে সেটাকে সব সময় লক্ষ্য করে এবং ফল যদি বলেন তো আমার ফল লাগানোর ইচ্ছা প্রথমেই তো বলবো লেবু কারণ লেবু খেতে খুব ভালোবাসি সেই কারণেই বাড়ির বাগানে লেবু গাছ আছে পাঁচটা লেবু গাছ আছে সেখানে সেটাকেও খুব যত্ন কারে লাগানো হয়েছে এবং আনারস আনারসও লাগানো হয়েছে সেখান থেকে খুব আনারসও ফলেছে আর হচ্ছে কলা আছে কলা গাছ লাগানো আছে সে কলা গাছও খুব সুন্দরভাবে এ ভাবে হয় তার প্রায় আম গাছ কারণ বড়ো বড়ো আম গাছ রয়েছে সে আম গাছেরও খুব যত্ন করে তাকে নেওয়া হয় বড়ো হয়ে গেলে তার ডালপালাকে ছেঁটে ফেলে দেওয়া এবং তাকে যত্ন করা কাঁঠাল গাছ আছে সেটাকেও যত্ন করে লাগানো হয় ওই জন্য সেই অনুভূতি দেখে আমার ছেলে এখন আমার তো বয়স হয়ে গেছে ওই জন্য আমার ছেলে এখন প্রচুর বড়ো শুধু একটা আধটা নয় এখন দু দুটো বাগান সে তৈরি করেছে এবং সেই বাগানের সে খুব যত্ন করে সব সময় যত্ন করে সে বাগানটায় সে সব কিছু ফুলগাছ ফলগাছ নিয়ে এসে লাগায় সে যেখানেই যায় প্রত্যেকটা কোথাও হয়তো বেড়াতে গেছে সেখান থেকে কিছু গাছ নিয়ে আসলো এবং সেই গাছকে বাগানেতে লাগালো এবং কোথাও বেড়াতে যেয়ে ফুলগাছ নিয়ে এসেছে ফুলগাছ এনে লাগিয়েছে কখনও শখ করে একদিন দেখছি একটা আঙুর গাছ নিয়ে এসেছে তো আঙুর গাছটা নিয়ে এসে সে এমনভাবে যত্ন করে সচরাচর তো আমাদের এখানের এ মাটিতে তো চাষ হয় না তবু সে এমনভাবে যত্ন করে সে আঙুর গাছটাকে লাগিয়েছে এখন তো প্রচুর আঙুর ধরেছে তাতে আর আমার ছেলে তো খুব খুশি তারপর এখন ড্রাগন ফল মানে ড্রাগন ফলটা সব জায়গা সেটাও চাষ হয় না সেক্ষেত্রে সেই ড্রাগন ফলেরও সে শখ করে মানে ভালোবাসে বাগান তৈরি করতে ওই জন্য ড্রাগন ফলেরও খুব সুন্দর চাষ করেছে মানে খুব সুন্দর আমি ছাড়াও আমার ছেলে সব দিক থেকে যত্ন করে এবং আমি যে বয়স হয়ে গেছে সেটা আমাকে বুঝতেই দেয় না যে মায়ের ভালোবাসা যে প্রাকৃতিক বাগান যে ফুল ফল গাছ সেটা এক আমার ছেলে এখনও সেই ইয়েটাকে ধরে ঐতিহ্যটাকে ধরে রেখেছে এবং আমার ইচ্ছা অনুসারেই এবং আমার ছেলে খুব যত্ন করে সে বাগানটাকে সে তৈরি করেছে